হ্যালো

বলি কবে যাবে বলুন তো আমার তো হাতে কাজ আছে কখন যাবো বলুন তো অডার হয়েছে দিয়েছি ঠিক আছে কিন্তু এই এসেছেন সবগুলো চলে এসেছে বলছিলাম দাম কি সব ঠিকঠাক আছে না দাম তো বলেছেন কিন্তু এখন তো দামটা মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে না এখন তো ভা না হচ্ছে যে কে তখন তো বলেছেন এক দাম এখন তো আরেক দাম বলছেন মানে দামটা একটু বেশি বলছেন আমি নেবো না কেন আমি তো ব আমি তো বলেছি এতগুলো মাল নেবো যে দাম কমাতে তুমি কেন কমাচ্ছো না আমি অর্ডার দিয়েছি ঠিকই কিন্তু আমাদের তোমাদের থেকে আমাদের এই বাড়ির কাছে দোকান আছে তার থেকে সুপার মানে সুপার মার্কেটের থেকে এখানে দাম অনেক কম দেখছি দোকানে গিয়ে দেখলাম এই কারণে আমি বলছি আমি নেবো না এই আমার পাশে দোকান আছে আমি নেবো না আমার আমরা গরিব মানুষ আমরা পয়সা খুব কষ্ট করে উপায় করতে হয় আমি ওই ভেবে আমি মাল নেবো না আমি দিয়েছি বলে মাল নিতে হবে অর্ডার করেছি ঠিক আছে অর্ডার করেছি তা কী হয়েছে নেবো না অন্য কাউকে দিয়ে দেবে ও মাল অতো দাম বলছেন আমি নেবো না আমি নেবো না আমার অতো পয়সা নেই আমি নেবো না অর্ডার দিয়েছি তা কী হয়েছে আপনি দাম বেশি বলছেন আমার নিতে হবে বাহ আমরা গরিব মানুষ কী কষ্ট করে খাটা খাটনি করে খেতে হয় ও আমি নেবো না ওই সুপার মার্কেট থেকে আপনি যে দাম বলছেন আমি তার তুলনায় বাড়িতে দেখলাম যে অনেক দাম ছেপে আছে আমাদের বাড়ির লোক বকাবকি করছে আমি নেবো না আমি নেবো না আমি এক জাগায় যাচ্ছি রাখছি ফোন আমি নেবো না রেখে দিলাম ফোন যা পারো করেন আমি নেবো না আমার এখানে অনেক দাম কম কেন নিতে যাবো আমি